হ্যাঁ ডাক্তারবাবু হ্যাঁ আমি দীপা বলছি আমার একটা পুচকি আছে পিকো ও কদিন ধরে একদম খাওয়া দাওয়া করছে না সমনে কাান্নাকাটি করছে হ্যাঁ চিল্লামিল্লি করছে খুব জোর কিচ্ছু খাচ্ছে না কেন এমন করছে বুঝতে পারচ্ছি না হ্যাঁ বল তো আপনার কাছ থেকে আমি ভ্যাকসিনগুলো দিয়ে নিয়ে এসছিলাম কিন্তু তারপরেও কেন এমন করছে ঠিক বুঝতে পারছি না তা আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন খুব ভালো হয় তা পনেরো দিন হয়ে গেলো তো নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই না না না একদমই ঠিকঠাকই ছিলো আর চার পাঁচ দিন ধরেই দেখতে পাচ্ছি কিচ্ছু খাচ্ছে না সমানে খালি চিৎকার করছে এবার কি ওর কি মানে ভেতরের কোনো কিছু অসুবিধা হচ্ছে আমি সেটা কিছু বুঝতে পারচ্ছি না তা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম আচ্ছা হ্যাঁ আপনি যদি একবার আসতে পারেন তো খুব ভালো হয় আর নাহলে আমার নিয়ে যাবো আমি আপনার নয়া নিয়ে যাবো তা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তহে কারণ দেখুন ও যদি না ঠিক থাকে না আমরাও ঠিক থাকতে পাচ্ছি না কারণ ওকে তো আমরা খুব ভালোবাসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি তালে হ্যাঁ ঠিক আছে ঠিক আ